ভারতের আপনার প্রিয় রাজ্য হল ব্যাঙ্গালর কারণ সেখানে প্রযুক্তিগত বিধি বা ইলেকট্রনিক বিদ্যার দিক থেকে প্রচুর বেশি উন্নত হয়ে আছে কোথাও আমি প্রথম ব্যাঙ্গালুরুতে করতে চাই